আমি আপনাদের এখান থেকে একটি গাড়ি নিয়েছিলাম গাড়িটা কিছুক্ষণ যেতে না যেতেই তাতে অনেক খারাপ অবস্থা দেখা দেয় যেমন ধরুন কিছুটা গেলাম হর্নটা তো ঠিকঠাক করে বাজছিলোই না সেটা তো আমার খারাপ লেগেইছে সে ঠিক আছে সেটা নয় অ্যাডজাস্ট করা হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে দেখি সীটগুলো ছেঁড়া আমি তো এরকম আপনাদের এখান থেকে অর্ডার দিইনি বা আমি এরকম যে ক্যাব নেব সেটাও তো আমি বলিনি থালে আপনি কেন এই রকম আমাকে দিয়েছিলেন তো গাড়িটা এতটাই খারাপ যে কিছুটা যাওয়ার পরে সেটার তেল শেষ হয়ে যায় তেল হয়ে যায়ার জন্য সেটা আর এগোতেই পারে না না এগোনোর জন্য সেখানেই আটকে যেতে হয় আমাদেরকে তো আমি এখন ড্রাইভারকে বলি যে আপনি এরকম একটা গাড়ি নিয়ে আমাকে আনতে এসেছে আমি এরকমভাবে কী করে যাব সে তখন বলে যে দেখুন ম্যাম আমাদের এজেন্সি থেকে তো আমাকে বলেছিলো তো সেই জন্য আমি এরকমটাই নিয়ে এসেছি আমি বলছি এটা কি ধরনের কথাবার্তা তা আমি এজেন্সিকে ফোন করে এরকমই বললাম যে হচ্ছে আপনাদের গাড়ির ফিডব্যাক কিন্তু খুব খারাপ আপনা আপনাদের পা চাকা পাংচার হয়ে যাচ্ছে হর্ন ঠিক মতো কাজ করছে না এগুলো কি ঠিক হচ্ছে এগুলো তো ঠিক নয় এগুলো মানুষের সাথে অপব্যবহার করা হচ্ছে তো আমি তাদের জন্য এইভাবেই বললাম